একজন বাইকার হিসাবে আমি বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি যেমন ধরুন খারাপ রাস্তা ট্রাফিক ট্রাফিক মেনেই আমি সেখান থেকে গাড়ি নিয়ে যাই আবহাওয়া আবহাওয়া খারাপ থাকলে আমি গাড়ি বার করি না এলোমেলো রাস্তা এলোমেলো রাস্তা থাকলে সেখান দিয়ে আমি গাড়ি স্লো মোশনে আমি নিয়ে যাই ধস থাকলে গাড়ি গাড়ির ধস থাকলে সেখান থেকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি গাড়িটাকে নিয়ে যাই সরু রাস্তা সরু রাস্তা থাকলে সেখানে সেখানেও আমি আস্তে আস্তে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করি বন্যপ্রাণী বন্যপ্রাণী থাকলে আমি সেখান দিয়ে গাড়ি কোনওদিনই নিয়ে যাই না